পশ্চিমবঙ্গের লোকেরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করে নানান ধরণের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেমন দৌড় প্রতিযোগিতা মোমবাতি প্রজ্বলন শঙ্খধ্বনি সূচে সুতা পরানো এবং নানা আড়ম্বরের সাথে বিভিন্ন অনুষ্ঠান করতে তারা খুব ভালোবাসে তারা এবং অনুষ্ঠানের শেষে প্রাইজ বিতরণ সভা এবং সামান্য খাবারেরও ব্যবস্থা রাখে এমনকি সবাই মিলে পাড়ার সকলে সেখানে রান্না করেও একসাথে বসে অনুষ্ঠান শেষে খাওয়া হয় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন রবীন্দ্রসঙ্গীত বিশ্বাকর পূজা বিশ্বকর্মা পূজা এরকম থাকে সেখানে বিশ্বকর্মা পুজাতেও সমস্ত গাড়ি টারি ধোয়া এবং বিশেষভাবে পূজার ব্যবস্থা করা হয় রবীন্দ্র সঙ্গীত রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখে খুব ভালোভাবে পালন করা হয়ে থাকে এবং এখানে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতা এবং রবীন্দ্রনাথের ছোটো গল্প সম্পর্কে নিজেরা আলোচনা করে থাকি এইভাবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা হয় বাঙালিদের মধ্যে